মানবজীবনে ছটি ঋতু রয়েছে এই ছয় ঋতুর বর্ষাকাল সব থাকতে আমাদের কাছে যন্ত্রণার কারণ যে যন্ত্রণাটা শুধু বৃষ্টি বাদলা নিয়ে আসে না সে যন্ত্রণা নিয়ে আসে রোগজ্বালা যে রোগ মানুষকে ভীষণভাবে ভুগিয়ে থাকে আর মানুষ শুধু পরিত্রাণ খুঁজতে থাকে কখন সেই রোগজ্বালা থেকে আমরা মুক্তি পাব কিন্তু রোগ তো মানুষকে ছাড়বে না বর্ষাকাল যে বর্ষাকাল রোগ প্রথম নিয়ে আসে তা হল আমাদের কলেরা এবং ডায়রিয়া এই কলেরা ডায়রিয়া হচ্ছে খুবই খুবই ভয়ানক রোগ যে রোগ থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয় তাহলেই মনে হয় আমাদের কী কী করতে হবে না বর্ষাকালীন জলকে আমাদেরকে অর্থাৎ যে টিউবওয়েল জল অথবা নলকূপের জলকে আমাদের কী করতে হবে গরম করতে হবে করে ফুটিয়ে বিশেষ করে খেতে তা ঠাণ্ডা করে তারপর পরিসেবন করলে তাহলেই মনে হয় এই রোগ থেকে আমরা বা আমরা আক্রমণ থেকে আমরা কিন্তু সাবধানে থাকবো এবং ভালও থাকব আর শুধু এই কলেরা ডায়রিয়া নয় আরেকটি ভয়ানক রোগ তা হল ডেঙ্গু এই ডেঙ্গু কী করে না বর্ষাকালে বদ্ধ জলাশয়ে কী করে জন্ম লাভ করে আর এই জন্ম লাভ করে করে কী করে না আমাদের বাড়িতে অর্থাৎকী করে আশ্রয় লাভ করে জন্ম রাতের অন্ধকারে এই মশা কী করে না দংশন করে যে মশা কী করে না আমাদের কী করে ভয়ানক জ্বরকে ডেকে নিয়ে আসে আর এই জ্বর থেকে কী করে না আমাদের আস্তে আস্তে করে আমাদের জ্বর যখন কমতে থাকে না তখন আমরা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে গেলেও সেই জ্বর কার যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমরা মৃত্যুর কোলে আমরা ঢলে পরি সেই জন্য এই মশা থেকে যদি বাঁচতে যদি হয় তাহলে মনে হয় আমাদের কী করা উচিত না মসকিউটো কয়েল যাকে মশা নিধন কয়েল আমরা ব্যবহার করা উচিত প্রত্যেকের অথবা ডিমের খোলা জেলে তাকে মশাকে নিধন করা উচিত অথবা আমাদের উচিত রাত্রি কালে মশারি নেট টাঙিয়ে আমাদের ঘুমোনো উচিত এবং যে কারণে মশাকে আমরা নিধন করে আমরা জ্বর কি আমরা নিয়ন্ত্রণ করতে পারব এবং পরিবারকেও বাঁচাবো আমরা নিজেরাও বাঁচতে পারব